পরিবেশগতভাবে চ্যালেঞ্জ রয়েছে আমাদের এলাকার একটি বাড়ি দীর্ঘদিনের ভাঙ্গা বাড়ি সাপ টাপ রয়েছে সেখানে মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করলে অসুবিধা হয় সেই বাড়িটির আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ সহকারে আমি পরিবেশকে আরো সুস্থভাবে রাখবো এই নিয়ে পরিষ্কারের কাজ শুরু পানীয় জলের ক্ষেত্রে আগেকার দিনে কুয়ো কূপের ব্যবস্থা ছিল সেগুলো পরিষ্কার করা হয়ে থাকে